আমার বাইক নিয়ে ঘুরতে ভালো লাগে তাই মাঝেসাঝে বন্ধুর সাথে বেরিয়ে পড়ি লং ড্রাইভে বা লং ট্রিটে আমি লং ট্রিটে কোথাও যাওয়ার হলে আমি আগের থেকে প্রস্তুতি নিয়ে থাকি নিয়ে নিই আমি ওষুধ নিয়ে নেই বিভিন্ন রকম ওষুধ নিয়ে নিই মাথা যন্ত্রণা বমির ওষুধ নিই তাছাড়াও জ্বরের ওষুধ নিই আরও অনেক কিছু ওষুধ নিই কারণ কোথাও যেতে গেলে কোথায় কখন কী হয়ে যায় না সেই জন্যে সব কিছু ওষুধ সঙ্গে রাখি তাছাড়াও বন্ধুদের সাথে যাই নিজে থেকে পাশেপাশে যে ধাবাগুলো পড়ে রাস্তার পাশে সেই ধাবাতে আমরা খাই এবং ধাবাগুলো অনেক যথেষ্ট ভালো রান্না করে তাছাড়া যে চা খাই আমরা কোথাও দাঁড়িয়ে একটু গাড়ি নিয়ে চালাতে কষ্ট হলে তখন কোথাও দাঁড়িয়ে চা খাই আবার কোথাও যখন রাত হয়ে যায় বা খুব কষ্ট হয়ে যায় তখন আমরা বিশ্রাম নিই রাস্তার পাশে আমাদের কাছে তাঁবু থাকে রাত হয়ে গেলে আমরা তাঁবু খাটিয়ে সবাই মিলে বিশ্রাম করি এবং যথেষ্ট পরিমাণে আমরা চেষ্টা করি যে কোথাও যাওয়ার জন্যে তাড়াতাড়ি পৌঁছানোর জন্যে